আমার প্রিয় বই হচ্ছে আমার প্রিয় বই হচ্ছে ডিটেক্টিভ আর আমার লেখা হচ্ছে বইয়ের নাম হচ্ছে মোহিনী লেখিকা হচ্ছেন কাবেরী রায়চৌধুরী এই গল্পের মেন ডিটেক্টিভ হচ্ছেন মিস্টার রায় আর ওনার সহকর্মী হচ্ছেন অলি

এই মিস্টার রায় আর অলি মিলে দুজনে কথা বলছিলেন কিন্তু হঠাৎ ওনার ফোন আসে তো উনি কি করলেন ফোনটা রিসিভ করলেন রিসি ও ওনাকে মিস্টার বাজাজ বলেন একজন ব্যবসায়ী বি খুবই বড় ব্যবসায়ী উনি ফোন করেছেন কি না ওনার বাড়ির মূর্তি চুরি গেছে সে মূর্তিটা খোঁজার জন্যই ওনার সেকেণ্ড ওয়াইফ প্রজ্ঞা বলে ওনাকে সাজেস্ট করতে বলেছেন যে ডক্টর ডিটেক্টিভ রয়ের সঙ্গে যদি আপনি যোগাযোগ করেন তো খুবই ভালো হয় তো প্রজ্ঞা হচ্ছে বাঙালি আর যে বাজাজ উ উনি মিস্টার বাজাজ উনি হচ্ছেন নন বেঙ্গলি ওনাকে ভালোবাসা করেই বিয়ে করেছেন ওনার মিস্টার বাজাজের প্রথম ওয়াইফ তার ঘরে দুই মেয়ে তার দুই মেয়ের আছে মেয়েরা বড়ই কিন্তু বাজাজের সঙ্গে প্রজ্ঞার বয়সের ডিফারেন্সও প্রচুর কিন্তু প্রজ্ঞা ছিল খুবই বিলাসবহুল আর প্রজ্ঞার আগেও বিয়ে হয়ে গেছিল একটা বেবিও ছিল তো সেই বেবিটা ছমাসের বেবিটা মারা যাওয়ার পরে খুবই ভেঙ্গে পড়েছিল তার জন্য তাকে সহানুভূতি দেখাতেই মিস্টার বাজাজের সঙ্গে তার ফেসবুকে আলাপ হয় তারপর থেকে তারা ভালোবাসা জন্মায় তারপর থেকে তাদের বিয়ে হয় কিন্তু মিস্টার বাজাজ শুধু মূর্তি চুরির জন্যই ওনার সঙ্গে কথা বলেনি মূর্তি চুরির কথাটা তো বলেছেনই কিন্তু ওনার যে দুই মেয়ে ছিল তা দুই মেয়ে খুবই প্রাণচঞ্চল ছিল তো সবার সঙ্গে হেসে খুলে কথা বলতো বাবার সঙ্গে তো ভীষণই ছিল ফ্রি কিন্তু ওনার ছোট মেয়েটা দিন দিন যেন কীরকম চুপচাপ হয়ে যাচ্ছে কারোর সঙ্গে কথা বলছে না একটা ঘরের মধ্যে বসে থাকত খুব একটা কীরকম যেন হয়ে গেছিল তো মিস্টার বাজাজ মিস্টার রয়ের সঙ্গে কথা বলার বলেই বললো যে আপনার সঙ্গে দেখা করবো দেখা করার পরে সমস্ত কিছু বললেন বলার পরে উনি বল বললেন যে কাম একদিন আমার বাড়ি আসুন এরপরে উনি চলে যান বললেন অবশ্যই ওনার বাড়ি যাবে যাওয়ার এক পরেই উনি আবার ফোন করে বলেন যে ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনারা দৌড়া পরেই আবার চলে গেলেন বললেন আপনার টিকিট করে দিন চলে যাই ওনার বাড়ি গেলেন গিয়ে দেখে যে ওনার যে ওয়াইফ ওনার ওয়াইফও খুবই অসুস্থ ওনার ওয়াইফও আঘাত পেয়েছেন রাতে বাড়ি এসেছেন কিন্তু সবকিছু ওনারা দেখলেন দেখে ওনার ঘরে ল্যাপটপ ওনার ফোন টোন সব নিয়ে ওনা উনি যেহেতু নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওনাকে ঘরে রেখে ওনার ফউ ঘর লো লক করে দিয়ে ওনার মোবাইল ল্যাপটপ সার্চ করে দেখতে পারলে যে ওনার যে মেয়েটা চুরি হয়নি ওনার মেয়েটাকে পাচার করে দিয়েছে দিয়েছে এই তার ছোট বউই পাচার করে দিয়েছে ছোট বউই খুবই খারাপ ছিল খালি টাকাপয়সার নেশা ছিল টাকাপয়সার দিকে ওনার ঝোঁক ছিল উনি এই টাকাপয়সার জন্য ওনার যে ছোট মেয়েটাকে ছোট মেয়েটাকে দুবাইতে পাচার করে দিচ্ছিলেন সেটাও ধরা পড়েছে লোক মারফতই ধরা পড়া ধরা গেছে তারপরে সে যে বেবিটা মার্ডার হয়ে বেবিটা মারা গেছে তার নিজের সে বেবিটা মারা যায়নি বেবিটাকে সেই নিজেই মার্ডার করেছিল মার্ডার করে ওর নেশাই ছিল বড়লোক সব লোকদের ধরে তাদের স সহানুভূতি গ্রো করে তাকে বিয়ে করা তার টাকাপয়সা নিজের নামে করা এটাই তার আর কি নেচার ছিল